পশ্চিমবঙ্গের অনেক জায়গা আছে যেগুলি যেগুলি পশ্চিমবঙ্গের অনেক সুন্দর সুন্দর জায়গাতে মানুষ ঘুরতে যেতে ভালোবাসে অনেকসময় পশ্চিমবঙ্গের বাইরে থেকেও কিছু মানুষ আসে যারা পশ্চিমবঙ্গের আনন্দের মুহূর্তগুলো তারা তারা তারা নিজেদের ক্যামেরায় বন্দী করে তুলতে পারে বা বন্দী করে রাখতে পারে এইসব জিনিস জায়গাগুলি যেমন কালীঘাট আছে বেলুড়ের মঠ আছে শিলাবতী নদী আছে ইত্যাদি ইত্যাদি সুন্দরবন আছে তারা বিভিন্ন জায়গায় এইগুলি করতে যেতে ভালোবাসে এবং তারা সেখানে গিয়ে তাদের তাদের তাদের ক্রীড়া তাদের ক্রীড়া বা অ্যাডভেঞ্চার যেগুলি যেগুলি করে সেগুলি স্পোর্টস তারা চেষ্টা করেন যেমন জল জলক্রীড়া জলক্রীড়া করতে তারা খুব পছন্দ করে অনেকে অনেকে হয়তো অনেকে হয়তো হয়তো শিলাবতী নদী দেখতে গিয়ে জলক্রীড়া করেছেন এবং এবং এবং ট্রেকিং ক্যাম্পিং অনেক কিছুই হয়তো অনেক কিছু মানুষ কিছু মানুষ অনেক এক মাস দু মাসের জন্য এক মাস দু মাসের জন্য তারা বাইরে চলে যাচ্ছে সময় কাটানোর জন্য তারা দু দিন আনন্দ মুহূর্তগুলো নিজেদের মধ্যেই আনন্দ আনন্দিত হওয়ার জন্য এসব তো সেই জন্য তাদের তার জন্য তাদের ক্যাম্পিং করে থাকতে হচ্ছে হবে তারা রাত্রিবেলা রাত্রিবেলা থাকার স্পট নেই এমন কোনও জায়গায় যাচ্ছে হয়তো বন বনে যাচ্ছে যেখানে তারা নিজেদের নিজেদের ক্যাম্পের সাহায্যেই তারা থাকতে হবে সেই জন্য তারা সঙ্গে সঙ্গে ক্যাম্পিংয়ের জিনিসপত্রও নিয়ে যাচ্ছে